বিশুদ্ধ খাবার বলতে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বীরভূমের শক্তিগরের ল্যাংচা ওর মধ্যে বিশুদ্ধ খাবার কোথাও পাওয়া যাবে এবং শক্তিগড়ের ল্যাঙচা খুব জগৎ বিখ্যাত এবং আরও অনেক জায়গায় খাবার পাওয়া যায় কিন্তু শক্তিগড়ের কাছে ওই ল্যাংচা যেটা ওইটা কোথাও পাওয়া যাবে না শক্তি বালের ল্যাংচা এবং যে একটা ছানা ভাজা ওই সব খাবারই খুব বিশুদ্ধ খাবার এবং এসব খাবার অন্য কোথাও পাবে না